হ্যাঁ আমার এলাকার ইস্কুলে ইতিহাস পড়ানো হয় সেই ইতিহাস পড়ে আমরা জানতে পারি যে কিভাবে মানুষ পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতে শেখে গাছে গাছে ঘর্ষণের ফলে কি করে জঙ্গলে আগুন লেগে যায় কিন্তু এক আগের ইতিহাসের সঙ্গে এখনের বাস্তব ইতিহাসের কোনো তুলনা হয় না এখন এখনকার যুগে মানুষের ও আগুন জ্বালানোর জন্য গ্যাস লাইট দেশলাই অনেক কিছুই বেড়েছে কিন্তু আগের যুগের মানুষের জীবনযাত্রা ছিল অন্য রকম আগের যুগের মানুষের পরনে কাপড় ছিল না তারা গাছের ছাল কখনো গাছের পাতাকে পোশাক করে পরতো কখনো পশুদের চামড়াকে নিয়ে তারা পোশাক বানিয়ে পরতো কিন্তু এখনের যুগে মানুষেরা নানান রকমের বিভিন্ন রকমের জামা কাপড় বিভিন্ন রকমের শাড়ি অনেক কিছুই পরছে তাই আগের যুগের সঙ্গে এই যুগের তুলনা অনেকটাই বাস্তবের সঙ্গে কিছুই মিলে না বলে আমার মনে হয়